নতুন পাখি পর্যবেক্ষণ করার জন্য তাদের দক্ষতা আরও বাড়াবার জন্য বেশ কিছু টিপস রয়েছে প্রথম এবং সর্বাগ্রে একটি ভালো জোড়া দূরবিন বিনিয়োগ করতে হবে স্পষ্টভাবে পাখি পর্যবেক্ষণ করার জন্য তাদের ক্ষমতার একটা উল্লেখযোগ্য পার্থক্য থাকতে পারে তাদের পর্যবেক্ষণ প্রসারিত করার জন্য স্থানীয় এলাকার পাখিদের সাথে নিজেকে পরিচিত করতে হবে পাখি শনাক্তকরণ মূল্যবান সম্পদ হতে পারে রঙের নিদর্শন আকার এবং চিহ্নের মতো স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করে বিশদ বিবরণের জন্য একটা তীক্ষ্ণ দৃষ্টি তৈরি করতে হবে পাখির আচরণে মন দিতে হবে কারণ এটি শনাক্তকরণে সহায়তা করতে পারে পর্যবেক্ষক পর্যবেক্ষকরা পাখির ধীরে ধীরে নিজেকে প্রকাশিত করতে পারে পাখি দেখার জন্য সঠিক সময় বেছে নিতে হবে কারণ ভোরবেলা এবং শেষ বিকেলে পাখিরা সবচেয়ে বেশি সক্রিয় থাকে পাখির আবাসস্থল সম্পর্কে জানতে হবে কারণ বিভিন্ন প্রজাতি স্বতন্ত্র পরিবেশ পছন্দ করে তাদের স্বাভাবিক আচরণ বাধা এড়িয়ে নৈতিক পাখি দেখার অনুশীলন অভিজ্ঞতা করতে হবে অভিজ্ঞ পাখিদের কাছ থেকে শেখার জন্য একটি স্থানীয় পাখি দেখার গ্রুপ বা সম্প্রদায়ের সাথে যোগাযোগ করতে হবে পরিশেষে বলা যায় যে পাখি দেখা এমন একটি দক্ষতা যা সময়ের সাথে সাথে বিকশিত হয় তাই শেখার প্রক্রিয়াটিকে আলিঙ্গন করতে হবে এবং তাদের প্রাকৃতিক আবাসস্থলে এই আকর্ষণীয় প্রাণীদের পর্যবেক্ষণের সাথে যে নির্মলতা তা উপভোগ করতে হবে